ফোটোগ্রাফি হলো আজকালকার দিনে খুব একটা ভালো প্যাশন খুব ভালো একটা হবিজ খুব ভালো একটা শখের জিনিস কেউ যদি ফটোগ্রাফিটাকে শখ হিসেবে বা পেশা হিসেবে নিতে চায় তাহলে আমি তাকে এটাই পরামর্শ দেবো যে প্রথমত তুমি যদি ফটো তুলতে চাও সেই প্রকৃতি বা কোনো জীবজন্তু বা কোনো মানুষ তার সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব খুব ভালো একটা চোখের দেখা এরকম কিছু একটা সুন্দর জিনিস তোমাকে অ্যাবজর্ব করতে হবে প্রথমত অ্যাবজর্ব করতে হবে তার পরে তুমি চাইলে একটা খুব ভালো যারা ফটোগ্রাফি করেছে তাদের থেকে তুমি কিছু প্রশিক্ষণ নিতে পার কারণ শিক্ষা ছাড়া বা প্রশিক্ষণ ছাড়া কোনো কিছু জিনিস আমার মনে হয় না সম্ভব হ্যাঁ হয়তো কারোর খুব বর্ন ট্যালেন্ট বা জন্মগত একটা খুব ভালো ট্যালেন্ট হিসেবে থাকে বাট তাও মানুষের কিছু জিনিস যদি শখ হিসেবে শখ শখের থেকেও বড় কথা যদি পেশা হিসেবে নিতে যায় তাহলে কিছু প্রশিক্ষণ দরকার হয় তার জন্য প্রশিক্ষণ নিতে হবে দ্বিতীয়ত একটা খুব ভালো একটু যদি ক্যামেরা হয় তাহলে তো খুবই ভালো না হলেও ফোনের আজকাল তো বিভিন্ন ধরনের ফোন খুব ভালো ক্যামেরাযুক্ত ফোন ব্যবহার করি আমরা তো সেখান থেকেও আমরা ভালো ফটোগ্রাফি করতে পারব কিন্তু কীভাবে কী পোজ দিচ্ছে কোনো যদি তুমি মডেল ফটোগ্রাফি করো কীভাবে কী পোজ দিচ্ছে কীরকম লাইট লাগছে সেই দিকে তোমার খুব ভালো নলেজ থাকতে হবে সেই দিকটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে আর তার পরে তোমার কীভাবে কীরকম জায়গায় তুমি শ্যুট করছ কারণ রাত্রেবেলার শ্যুট আলাদা রকমের হয় দিনের বেলার শ্যুট সম্পূর্ণ আলাদা রকমের হয় যেটাকে ইনডোর বা আউটডোর শ্যুট আমরা বলে থাকি যাই হোক তো তোমাকে খুব ভালো একটা ন্যাচারাল শ্যুট করার জন্য প্রকৃতির সঙ্গে লাইট খুব সুন্দর করে দিতে হবে একটা ভালো সুন্দর জায়গা এবার কখনো কখনো হয়ে যায় কোনো সুন্দর জায়গা বা ওরকম কিছু থাকে না কিন্তু সেই সূত্রে দেখতে গেলে খুব একটা ফটোগ্রাফি ভালো আসবে না ঠিক আছে তো আমাদের একটা খুব ভালো সুনির্দিষ্ট জায়গা ওরকম বেছে আমাদের শ্যুট করা উচিত খুব ভালো রাত্রে বেলার পোশাক অন্যরকম বা দিনের বেলার পোশাক অন্য রকম একটুখানি ঠিকঠাক বুঝে শুনে আমাদের শ্যুট করা উচিত তার পরে তুমি আজকাল তো ইউটিউব থেকেও অনেক কিছু শিখতে পার আমাদের ফোন থেকে ইউটিউব থেকে শিখতে পার যে কীরকমভাবে কী শ্যুট করা যেতে পারে না যেতে পারে তার পরে কিছু ভালো অ্যাপস থাকে যেখান থেকে তুমি ফটো এডিট এইসব সমস্ত কিছু করতে পার কারণ এডিট করলে ফটোগ্রাফিটার মানে যেই ফটো তোলা হয় একটু এডিটের মাধ্যমে একটু সুন্দর করা যায় একটু ধরো ফেয়ার করা গেল ব্যাকগ্রাউন্ডটা সুন্দর একটুখানি এডিট করা গেল তো এইভাবে তুমি একটা ভালোভাবে যদি ফটোগ্রাফার অ্যাজ ফটোগ্রাফার যদি তুমি পেশা হিসেবে নিতে চাও তাহলে এইসব দিকে তোমাকে একটুখানি লক্ষ্য করে তোমাকে ফটোগ্রাফিটা করতে হবে বা শ্যুট ভিডিওস বানাতে হবে এইভাবে করলেই আশা করি তুমি একদিন ভালো একটা ফোটোগ্রাফার হতে পারবে আর কিছু কিছু ও ফোটোস তুমি জায়গার যেরকম আমি কোন জায়গায় শ্যুট করছি মাঠ পাহাড় আর ঝর্না নদী এইরকমভাবে কিছুর সঙ্গে তোমাকে দেখতে হবে তার পরে কিছু দিন তোমাকে যারা তোমার সিনিয়র হবে আশেপাশে তুমি যাদের থেকে শিখবে তাদের কাজকর্ম তোমাকে ভালো করে দেখতে হবে কীভাবে তুমি করছ তাদের থেকে কিছু তুমি টিপস নিতে পারবে এই হিসেবে করলেই তুমি একজন ভালো ফটোগ্রাফার হিসেবে একদিন সাফল্য অবশ্যই পাবে